হ্যাঁ আমি সাইবার গুন্ডামি এবং সমাজ মাধ্যম ট্রোলিং সম্পর্কে সচেতন সাইবার গুন্ডামি হলো

বিরক্ত করার মতো কিছু কাজ অন্য দিকে সমাজ মাধ্যম ট্রোলিং হলো অনলাইন ফোরাম ব্লগ বা সমাজ মাধ্যমে প্ল্যাটফর্মে কীর্তিকলাপ ইত্যাদি এবং সমাজ মাধ্যমে বিরক্ত সৃষ্টি করার উদ্দেশ্যে প্ররোচনামূলক বা আপত্তিকর বার্তা পোস্ট করা কাজ এই ধরনের আচরণ ব্যক্তির মানসিক স্বাস্থ্য আত্মবিশ্বাস এবং সামাজিক জীবনের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে এটি লজ্জা বিষণ্ণতা উদ্বেগ এমনকি আত্মহত্যার চিন্তাও বয়ে আনতে পারে সাইবার গুন্ডামি এবং সমাজ ট্রোলিং মোকাবেলার জন্য আমরা কিছু পদক্ষেপ নিতে পারি যেমন সচেতনতা বৃদ্ধি প্রতিবেদন ব্লক এবং মিউট প্রমাণ সংগ্রহ আইনি সহায়তা ইত্যাদি এই সমস্ত সম্পর্কে মানুষকে বিশেষ করে তরুণদের শিক্ষিত করা উচিত অনলাইন প্ল্যাটফর্মে আপত্তিকর বার্তা এবং আচরণ রিপোর্ট করা উচিত গুন্ডামি এবং ট্রোলারদের ব্লক এবং মিউট করা এবং ভবিষ্যতের ব্যবস্থার জন্য প্রমাণ সংগ্রহ করে যেমন স্ক্রিনশট এবং বার্তার লিঙ্ক এবং প্রয়োজনে আইনি সহায়তা নেওয়াও দরকার বলে আমি মনে করি সমাজ মাধ্যমে খারাপ অভিজ্ঞতা এড়াতে আমরা কিছু পদক্ষেপ নিতে পারি যেমন ব্যক্তিগত তথ্য শেয়ার করে ক্ষেত্রে সতর্ক থাকতে হবে অনলাইনে ব্যক্তিগত তথ্য যেমন ঠিকানা ফোন নাম্বার বা স্কুলের নাম শেয়ার করা থেকে বিরত থাকতে হবে সকল অ্যাকাউন্টের জন্য শক্তিশালী এবং অনন্য পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এবং অনলাইনে কেবলমাত্র পরিচিত ব্যক্তিদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে হবে অনলাইন ক্লিক করার আগে লিঙ্ক এবং বার্তাগুলি যাচাই করতে হবে এবং অনলাইন অ্যাকাউন্টের জন্য গোপনীয়তা সেটিংস ব্যবহার করতে হবে সাইবার গুন্ডামি এবং সমাজ মাধ্যম ট্রোলিং আমাদের সমাজের একটি খারাপ দিক তবে এগুলি আস্তে আস্তে ধরা পড়ছে তবে যারা এই জিনিসগুলি করে তারা কিছু দিনের মধ্যেই তার শাস্তিও পায় আমি মনে করি এইসব জিনিসগুলি করা ঠিক নয় তবে